বাংলা ভাষা খুবই মিষ্টি ভাষা এবং এই ভাষায় নানারকম শব্দের আবির্ভাব ঘটেছে সময়ের সাথে সাথে নতুনভাবে নতুন করে যেটি সম্মিলিতভাবে একটি সমার্থক শব্দ সৃষ্টি করে একই শব্দ বিভিন্ন ভাবে বিভিন্ন জায়গায় আমরা সেগুলিকে প্রয়োগ করে ভাষার প্রতি বা রচনা বা কিছু বক্তৃতা দেওয়ার সময় সেটি একটি মিষ্টতার প্রমান পায় যেমন অবকাশ এটির অবসর ছুটি ফুরসত সময় সুযোগ এইগুলির সব সবকিছুই যেন অবকাশকে মানে বোঝায় যেমন অপূর্ব অদ্ভুত আজব আশ্চর্য তাজ্জব চমৎকার মনোরম ঠিক একইভাবে বলতে গেলে যেমন অকস্মাৎ এইগুলি আমার কাছে খুবই উল্লেখযোগ্য কারণ অকস্মাৎ মানে হচ্ছে আচমকা আকস্মিক প্রাকৃতিকভাবে এইগুলি খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়